স্কুলে আমার প্রিয় বিষয় ছিলো জীববিদ্যা এই বিষয়টা আমার ভালো লাগার অনেকগুলো কারণ ছিলো এই মানে এই বিষয়টা থেকে অনেক কিছু শিখতে পেরেছি যেমন একটা মানে ছোটো ছোটো জিনিসগুলো থেকেও কতো বড়ো বড়ো কিছু ঘটতে পারে আমাদের শরীরে সেটা বোঝা যায় মানবদেহ যে কতোটা জটিল এবং কতোভাবে যে সেটা পরিচালিত হচ্ছে সেটা বোঝার জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আর তাছাড়াও সমস্ত কিছুর ঊর্ধ্বে যে একটা সুপার পাওয়ার আছে সেটা সেটা এই বিষয়টা থেকেই বোঝা যায় ছোট্ট ছোট্ট কোষগুলো থেকে যে কীভাবে একটা পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় সেটা এই বিষয় থেকেই পড়ে বুঝতে পেরেছি তাছাড়াও স্নায়ুকোষ বা হৃৎপিণ্ড কীভাবে কাজ করছে প্রত্যেকটা অঙ্গ সঞ্চালন বা একটা ছোট্ট কাজ করতেও যে কতো কিছু ঘটে যাচ্ছে শরীরের মধ্যে সেটা বুঝতে গেলে কিন্তু এই বিষয়টাকে ভালোবেসে পড়তে হবে আর এটা ভালো লাগার একজন একটা আরও একাটা প্রধান কারণ ছিলো যে যে শিক্ষক এটা পড়াতেন তো সেই স্যার যে পড়াতেন খুব ভালোভাবে বুঝতে পারতাম আর সেই স্যারকে এখনো খুবভাবে মিস করছি আর আর এই বিষয়টা ভালো লাগার আরও কিছুগুলো কারণ ছিলো আশেপাশের পরিবেশে যে কীট পতঙ্গ থেকে শুরু করে গাছপালা পশু পাখি প্রত্যেকের যে মানে কীভাবে তারা বেঁচে আছে তাদের কীভাবে বিবর্তন হয়েছে কীভাবে অভিযোজিত হয়ে তারা আদিম কাল থেকে বর্তমানেও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেগুলো বুঝতে সাহায্য করেছে তাছাড়াও আদি মানুষ থেকে যে বর্তমান মানুষ হোমোসেপিয়েন্স তো সেই যে ধীরে ধীরে উন্নতির শিখরে ওঠা মানুষের যে আজ সেই আগুন আবিষ্কার থেকে শুরু করে সেই চাকা আবিষ্কার থেকে শুরু করে এখন যে তারা মহাকাশ অব্দি পৌঁছে গেছে সেগুলো এই যে বিবর্তন এই যে অভিযোজন এইটা বুঝতে গেলে বিষয়টাকে মন দিয়ে পড়াশুনো করতে হবে তাছাড়াও বর্তমান দিনে যে এতো পরিবর্তন আসছে তার কিন্তু সামগ্রিকভাবেই অবদান এই বিষয়টি রয়েছে আর এই কারণেই এই বিষয়টি আমার এতো পছন্দের এখনো এটা এতোটাও এতোই পছন্দের একটা বিষয় আর কি